ধর্ম বলতে যে যার ধর্ম পালন করে হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করে আবার এবং বিশ্বাস করে আর মুসলমানরা মুসলমানদের ধর্ম হিন্দুদের মধ্যে ধরো এই শিব শিব ঠাকুর কেউ শিব ঠাকুর কেউ কালী ঠাকুর কেউ বা মানে যত রকম ঠাকুর আছে কেউ দুর্গা ঠাকুর যে যেটায় বিশ্বাস মানে ঠাকুর তো এমন ঠাকুর তো সবাই বিশ্বাস করে মুসলমানরা ওরকম যে যার ধর্ম সে তার পালন করে এবং বিশ্বাস করে কোনো বিপদ বিপদ হলে ঠাকুরের কাছে মানত করা বা এবং ঠাকুরের কাছে যাওয়া পুজো দেওয়া এসব করে করে তার পরে হচ্ছে কি যখন কোনো কিছু হয় বা কোনো একটা কিছু কোনো কিছু করব বললাম বা সেই কাজটা সফল হয়ে গেল তখনই আমরা হচ্ছে পুজো দিই ঠাকুরের কাছে যাই আবার হিন্দুদের মধ্যে কীর্তন হয় আবার অনেক কিছু হয় যেসব এখন হচ্ছে হয় এবং বিশ্বাস যারা করে তারা তো সবটাই তো ঠাকুরের উপরে ছেড়ে দেয় মুসলমানরা ওরকম ওদের ওদের ধর্মে যেটা মুসলমানদের ধর্মে যেটা হয় ঈদের সময় ঈদ করে রোজা ঈদ এবং তাদের যদি কোনো যদি কোনো মানত থাকে কোনো কিছু থাকে তারা ঈদের নমাজ পড়ে রোজা করে এবং ঈদে ঈদে যায় আবার মসজিদে যায় নামাজ পড়তে এবং বাতাসা মিষ্টি এটা সেটা দেয় অনেকেই মানত খায় থাকে তারা মানত যখন করে এরকমই করে যে যার ধর্ম সে তার পালন করে এবং বিশ্বাস মুসলমানদের ধরো ধর্মতে যেটা হয় মুসলমানরা বিশ্বাস করে আর হিন্দুদের ধর্ম হিন্দুরা বিশ্বাস করে যে মানে যার যেটা ধর্ম সে সেটায় বিশ্বাস অবশ্যই তো করবে না